আমাদের মহাবিশ্বের মধ্যে আমাকে যে তারাটি সবথেকে বেশি করে মুগ্ধ করে সেটি হল সূর্য কারণ সূর্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সূর্য নিজে সর্বদাই তার শরীরে যে আগুনটাকে রয়েছে সে সারা অনন্তকাল ধরে পুড়ে তো চলেছে কিন্তু তারপরেও কিন্তু সে আমাদেরকে আলো দিতে বন্ধ করেনি তো আমার মনে হয় যে এই যে বা এই যে সূর্য এই সূর্যের যে সময় সকালে যতই হচ্ছে যাই হয়ে যাক সে নিয়ম মেনে উঠছে আবার বিকেলে ঠিক সময়ে সে অস্ত যায় তো আমার মনে হয় যে এই যে সূর্যের যে নিয়ম মাফিক একটা কাজ করা এবং তার যে আমাদের জন্য নিজেকে পুড়িয়েও আমাদেরকে আলো দেওয়া এটা আমার কাছে কিন্তু যথেষ্ট মুগ্ধকর একটা ব্যাপার বলে মনে হয় কারণ এটা আমাকে মুগ্ধ করে এই ক্ষেত্রে যে একটা তারা যার জীবন নেই সেও আমাদের জীবনকে কতখানি প্রভাব ফেলে যে আমরা যদি কিছু দিন সূর্য না দেখতে পাই সেটাতেও আমাদের সমস্যা আবার যদি সূর্য বেশি তাপ দেয় তাতেও আমাদের সমস্যা সুতরাং একটা জীবিত নয় এমন একটা তারা সেটাও কিন্তু আমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে সেটা আমরা সূর্যকে দেখে বুঝতে পারি সুতরাং আমি সূর্যকে থেকে সূর্যর থেকে প্রচুরভাবে জীবনে মুগ্ধ হয়েছি সূর্যকে দেখে আমার খুবই ভালো লাগে এবং আমি নিজে মুগ্ধ অনুভব করি